বাঙালির বারোমাসই উৎসব লেগেই থাকে কিন্তু এ এই বর্তমানে আমি এবং আমার কয়েকজন বন্ধুরা মিলে কালী পুজোর আয়োজন করেছিলাম আমরা কয়েকজন মিলে চাঁদা কালেক্ট করে চাঁদা সংগ্রহ করে কালী পুজোর আয়োজন করেছিলাম এবং আমরা আগের দিন থেকে পুজোর এক দুদিন আগে থেকে কালী পুজোর জন্য প্যান্ডেল তৈরি আরম্ভ করেছিলাম এবং শেষ মেষ আমরা একটি প্যান্ডেল তৈরি করতেও সক্ষম হয়েছিলাম এবং আমরা পুজোর দিন সকালে পুজোর দিন সকালে আমরা সবাই মিলে ঠাকুর আনতে গিয়েছিলাম এবং সেখানে আমার মা কাকিমারাও আমাদেরকে সাহায্য করেছিলো পুজোর কাজে এই যেমন পুজোর আলপনা দেওয়া এবং পুজোর জন্য ফল উপকরণ কাটা ইত্যাদি কাজে আমাদেরকে আমাদের মা কাকিমারা অনেক রকম সাহায্য করেছিলো এবং তারপর আমরা ঠাকুর নিয়ে এসেছিলাম বিকেলের দিকে এবং তারপরে আমরা আরও চারিদিকে লাইট খাটিয়েছিলাম কালী পুজোর জন্য এবং কালী পুজোকে যেহেতু আমাদের দীপাবলী উৎসবও বলা হয় তাই আমরা আমাদের ঘরেও অনেক লাইট খাটিয়েছিলাম এবং চারিদিকে মোমবাতি দিয়ে সাজিয়েছিলাম এবং মানে প্রায় চারিদিকেই লাইটে ভরিয়ে দিয়েছিলাম যাতে চারিদিকের অন্ধকার প্রায় কেটে যায় এবং আলোতে ভরে যায় এবং তারপর স সন্ধ্যাবেলা আমরা চাদ্দিকে লাইট লাগিয়েছিলাম এবং মোমবাতি জ্বালিয়েছিলাম এবং তারপরে আমরা সব বন্ধুরা মিলে সন্ধ্যার দিকে বম ফাটাচ্ছিলাম অনেক আনন্দ কচ্ছিলাম এবং তারপরে রাত্রের দিকে আমাদের পুজো শুরু হয়েছিলো এবং প্রায় ভোর তিনটে অব্দি পুজো হয়েছিলো এবং তারপর আমরা সমস্ত পুজো টুজো সেরে বাড়িতে গিয়েছিলাম এবং তারপরের দিন আমাদের তারপরের দিন আমাদের বন্ধুরা এবং বন্ধুদের ফ্যামিলি নিয়ে এবং আমাদের পুরো পাড়াকে নিয়ে খাওয়ান দাওয়ানের উৎসব ছিলো কালী পুজো উপলক্ষে এবং তারপরে আমরা একসাথে সবাই খাওয়া দাওয়া করেছিলাম সেখানে আমার মা কাকিমা বাবা জেঠু সবাই ছিলো এবং এই দুদিন আমরা খুব ভালোরকম উৎসব পালন করেছিলাম